দক্ষিণ চব্বিশ পরগনায় পালিত কিছু সাংস্কৃতিক উৎসব হল পনেরোই পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ এইসব দিনগুলো আমাদের সাংস্কৃতিক উৎসব পালন করা হয় পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এই দিনগুলোতে আমরা পতাকা উত্তোলন করি আর দিনটা বিপ্লবীদের নামে উৎসর্গ করি কারণ তাঁদের জন্য আমরা স্বাধীনতা দিবস স্বাধীন হয়েছি বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করি দেন আবার তাদের লেখা গান কবিতা আবৃত্তি এগুলো বলা হয় এছাড়া অনুষ্ঠান বলতে বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রত্যেক পুজো হয় পয়লা বৈশাখে পুজো হয় চৈত্র মাসে পুজো হয় শীতলা পুজো সমগ্র কিছু হয় এর মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে বলতে পারি যেমন দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো গণেশ পুজো দুর্গা পুজো খুব বড় করে হয় চারটে দিন আমরা সবাই আনন্দ করি কালী পুজো দু দিন প্রদীপ জ্বালানো হয় বাজি ফাটানো হয়